হ্যালো বাপিদা হ্যাঁ আমি বলছি গো বলছি যে কেমন আছো হ্যাঁ আমরা সবাইও ভালো আছি হ্যাঁ বলছি যে শোনো না যার জন্য তোমাকে ফোন করলাম তোমার গাড়িটা দু দিনের জন্য আমাকে দিতে পারবে আমাদের না আসলে তো আমরা একটু দু দিনের জন্য ঘোরার প্ল্যান করছি পুরীতে যাওয়ার তো তোমার গাড়িটা হলে ভালো হয় কারণ হচ্ছে আমাদের তো অনেক সব পরিবার সমেত সবাই যাবে এই ধর দশ বারোজন হবে তো ছোট গাড়িতে তো হবে না সেই জন্য তোমার যেহেতু গাড়িটা বড় তো সেই জন্যই তোমাকে ফোন করা না না তোমাকে চালিয়ে নিয়ে যেতে হবে না আমার ও হাজব্যান্ডই চালাবে না না ভয়ের কোনো কারণ নেই ওর লাইসেন্স আছে তোমার কোনো চিন্তা নেই হ্যাঁ হ্যাঁ তেল খরচাটা দিয়ে দেবে এখানে যা তেল খরচা হবে আমরাই দিয়ে দেব না না ও চালিয়ে নিয়ে যাবে ঠিকভাবে নিয়ে যাবে ঠিকভাবে নিয়ে আসবে তোমার কোনো চিন্তা নেই হ্যাঁ আমার এই সামনের শনিবার লাগবে সামনের শনিবার আমরা বেরবো দু দিন তো ওই ধর সোমবার দিন রাত্রে আসব হ্যাঁ হ্যাঁ যা ভাড়া হবে দিয়ে দেবে তুমিও বল কত লাগবে তোমার কত পে করতে হবে আমাকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমরা তুমি যেটা যে টাকাটা বললে সেটা আমরা দিতে রাজি আছি হ্যাঁ হ্যাঁ আমরা সাবধানে চালিয়ে নিয়ে যাব সাবধানে চালিয়েই নিয়ে আসবে এখানে তোমার কোনো চিন্তা নেই ঠিক আছে তাহলে শনিবার দিন আমার হাজব্যান্ড গিয়ে নিয়ে আসবে গিয়ে হ্যাঁ শনিবার দিন টাকাটা তোমার হাতে দিয়ে পেমেন্ট করে ও গাড়িটা নিয়ে আসবে আবার সোমবার দিন রাত্রে কথা মতো তোমাকে গাড়ি সমেত ফেরত ফেরত দিয়ে আসবে না না যেমন গাড়ি নিয়ে যাবে সেরকমই নিয়ে আসবে তোমার কোনো চিন্তা নেই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তোমার কোনো চিন্তা নেই আমি তো বলছি ঠিক আছে তাহলে এই কথা রইল শনিবার দিন তাহলে ও গিয়ে তোমার পেমেন্ট দিয়ে গাড়িটা নিয়ে আসবে আমরা সোমবার দিন গাড়িটা তোমাকে রাত্রে দিয়ে দেব সোমবার দিন তো আমরা ফিরব সোমবার দিন তোমায় রাত্রে গাড়িটা দিয়ে দেব তোমার বাড়িতে পৌঁছে দেব ঠিক আছে ঠিক আছে বাপিদা থ্যাঙ্ক ইউ দাদা থ্যাঙ্ক ইউ ঠিক আছে রাখছি তাহলে আচ্ছা ঠিক আছে ভালো থেকো হ্যাঁ